আমাদের এখানে অনেক বড়ো একটা নদী আছে নদীটা অনেক পরিষ্কার নদীতে কোনো আবর্জনা নেই কোনো মরা পশু ইত্যাদি কিছু নেই কারণ ওটা রক্ষণাবেক্ষণের জন্য অনেক লোক আছে তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরাও নদীতে কোনোদিনও কোনো কিছু আবর্জনা প্লাস্টিক কিছু ফেলি না কা যাতে নদীতে নদীর কোনো ক্ষোত জলের কোনো ক্ষতি না হয় নদীর জল অনেক পরিষ্কার নদীতে অনেক মাছ আছে তারাও তারাও ওই নদীতে কোনোদিনও মাছ মরে যায় না নদীর মাছেরাও অনেক সুরক্ষিত থাকে তাদের তাদেরকে নদীতে অনে অনেক খাবার দেওয়া হয় নদীর নদীর জল অনেক ভালো নদীতে কোনো আবর্জনা থাকে না বলে নদীর মাছ নদীতে মাছেরা অনেক সুরক্ষিত আছে নদীতে আমাদের এখানের নদীতে বোট আছে আমরা অনেক বোটিং করি বোটিং করি বোটে করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসে নদী দেখে নদীতে ছবি নদীর ধারে ছবি ওঠে নদীর নদীতে নদীতে বোটিং করে অনেক কিছুই করে আমরাও একেক দিন যায় নদীর সামনে গিয়ে ছবি তুলি ইন্সটাগ্রামে পোস্ট করি স্ট্যাটাস দিই অনেক কিছুই করি নদী তার সা নদীতে যখন সূর্য ওঠে তখন নদীর জলটা দেখতে কত সুন্দর লাগে সেই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে নদীর চা নদীর চারিদিকটা যেন সুন্দর মনে হয় যেন সারাদিন নদীর পাড়েই বসে থাকি নদীটা এতো সুন্দর এতো ভালো না না না থাকে নদীতে কোনো আবর্জনা না কিছু নদীটা এতো সুন্দর নদীতে কোনো আবর্জনা থাকে না তাই অনেক দূর দূরান্ত থেকে লোক এসে নদীর অনেক সুনাম করে যায় নদী এতো ভালো তাই লোকের পু কোনো সমস্যা হয় না নদীর নদীর মাছেরাও অনেক সুরক্ষিত থাকে তারাও কোনো হচ্ছে আবর্জনা থাকে না বলে তারাও সুরক্ষিত আছে